আমি জীবনে শিখেছি এমন কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হল ধৈর্য্য সবসময়ই সবাইকে ধৈর্য্য ধরে থাকতে হবে সবসময়ই মানুষকে জানতে হবে ধৈর্য্যের ফল সুমিষ্ট হয় ধৈর্য্য যদি তুমি না ধরে থাকতে পারো জীবনে কোনো ক্ষেত্রেই তুমি সফলতা পাবে না সফলতার মূল মন্ত্র হল ধৈর্য্য কোনো কাজ তুমি যদি বলো আমি সংক্ষেপে করব সেই কাজটা হয়তো সংক্ষেপে হয়ে যাবে কিন্তু সেটাতে সফলতা পাবে না তাই তোমার জীবনের সবচেয়ে মূল লক্ষ্য হচ্ছে ধৈর্য্য তোমাকে জীবনে সর্বদা ধরতে হবে